আমি ঘন ঘন বোলপুরে যাই বোলপুরে পড়াশোনা করি আর সেখানকার পরিবেশ তো ভালোই লাগে মিউজিয়াম তারপর সোনাঝুড়ি হাট কোপাই নদী সব ঘুরি আমার কুটীর আমার তো ভীষণ ভালো লাগে বোলপুরটা খুবই ভালো লাগে আর বেসিক্যালি আমি ওখানে সঙ্গীত ভবনে পড়ি পড়াশোনার জন্যই যাই আরো ওখানে পড়াশোনাটা করি